যদি আমাকে অপশান দেওয়া হয় তাহলে আমি সংবাদপত্রের প্রেস বিভাগে পড়তে চাই এই বিভাগটিতে আমি পড়তে চাই এই কারণেই যে কোনো ঘটনা এবং ঘটনা স্থলে গিয়ে আমি আমার সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়ে আমি আমার পুরো ব্যাপারটাই সেখান থেকে উপলব্ধি করতে পারবো এবং সবার কাছে সেই সমস্যা কী কী সমস্যা হচ্ছে সেগুলো সবার কাছে অব্দি পৌঁছে দিতে পারবো এটা আমার কাছে সবথেকে বড়ো তাই আমি এই বিভাগটিতে পড়াশুনা করার সুযোগ দিলে আমি পড়াশুনা করতে আগ্রহ থাকবো